আমি দশ দিন আগে যে হারটা আমার গলার জন্যে কিনেছিলাম কিন্তু আমি দেখলাম সেইটা একদম নকল আমার একদম পছন্দ হয় না কিন্তু ঘাম পরতে সে জিনিসটা আমার রঙ উঠে নষ্ট হয়ে গেল আমার পয়সাটা বেকার হল